হ্যালো বাবা আমি আপনার মেয়ে বলছি চিনতে পারছেন না বলছি টিভিটা যে কিনবে বললে কবে কিনবে না আমাদের সামনে বাজারে যে বড় শোরুমটা আছে ওখানে গিয়েও তো খোঁজ করলে আমরা অনেক ভালো কম্পানির টিভি পাব এছাড়াও স্যামসংয়ের যে টিভিটা আছে ছাব্বিশ ইঞ্চির ওটা তো খুব ভালো হবে ছাব্বিশ ইঞ্চির তো নেব না আমাদের বাড়ির ওই বসার ঘরের যে দেওয়ালটা আছে দেওয়ালে সিস্টেম করলে ওই ছাব্বিশ ইঞ্চির টিভিটা কিন্তু ওই দেওয়ালে খুব সুন্দর মানাবে ওখানে দেখতেও সুবিধা হবে হ্যাঁ আর নিলে কিন্তু এইচডি এইচডি ভারশানটাই নেব হ্য়াঁ ওটাই খুব ভালো হবে ওটাই মা ছাব্বিশ ইঞ্চিটা দেওয়ালে খুব সুন্দর মানাবেও আর এইচিডিটাও ঠিকঠাক হবে আর দামে যদি সমস্যা হয় অনেক টাকা লাগলেও আমরা ইএমআই দিয়ে নিয়ে নেব ওটাতেও সুবিধা হবে হ্য়াঁ ইএমআই দিলে একসঙ্গে পুরো টাকাটা দিতেও হচ্ছে না এবার কত কি মাসে দিতে হচ্ছে সেটা আমরা ভালো করে দোকানদারের সাথে কথা বলে নেব উনি যেরকম বলবেন সেই অনুযায়ী আমরা দেব ওটাতে একসঙ্গে টাকাটা পুরোটা আমাদেরকে দিতেও হবে না একসঙ্গে দিলে অনেকটা সত্যি অসুবিধেও হয়ে যাবে ওটাই ঠিকঠাক গিয়ে কথা বলতে হবে হ্য়াঁ আর যদি আমরা নিজের কাছ থেকে না দিতে পারি ব্যাঙ্ক থেকেও কেটে নেবে তাহলে আমাদের কাছ থেকে আর দিতে হল না ওটা একটা সুবিধে আছে হুম আচ্ছা আমি তাহলে কতগুলো দোকানে গিয়ে কথা বলি কথা বলে মায়ের সাথেও কথা বলে তোমাকে বলব হুম ঠিক আছে